আমার ধর্ম বলতে আমি জানি আমি হিন্দু ধর্ম এই হিন্দু ধর্মে অন্তর্ভুক্ত বলেই আমি আমাদের বিভিন্ন ধরনের সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো উৎসবেতে আমি অংশগ্রহণ করতে পারি শুধুমাত্র যে আমরা বাঙালি বলেই এতে অংশগ্রহণ করতে পারি এই নয় আমাদের এই উৎসবে সব রকমের ধর্মই আমরা অংশগ্রহণ করতে পারে অনেকেই জানো যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বলতেই আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে প্রত্যেকটা মাসে আমাদের অনুষ্ঠান লেগে থাকে সে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন ভাইফোঁটা কালী পূজা লক্ষ্মী পূজা দোল পূর্ণিমা ভাইফোঁ রাখি বন্ধন এগুলি সব রকম রিচুয়ালসই অনেক রকম রিচুয়ালস থাকে বাঙালি বলেই হয়তো আমরা এই রিচুয়ালসে অংশগ্রহণ করতে পারি এছাড়াও অনেক রিচুয়ালস আছে যারা সব রকম ধর্ম এতে অন্তর্ভুক্ত হতে পারে রাখি পূর্ণিমা বা ভাইফোঁটা এগুলি সব এগুলি সব রকমের জাতির মধ্যেই হয় কিন্তু এইগুলি কিন্তু বাঙালি বাঙালিদের সব থেকে খুব মূল্যবান একটা রিচুয়ালস এবং এই এই ক্ষেত্র থেকে বলি যে আমাদের এই ধর্মীয় ধর্মের ধর্মকে লক্ষ্য করে অনেক ধর্মীয় বই অনুষ্ঠান এবং গল্প গল্পের বইও লেখা হয়ে আছে এবং মানুষের এই সমাজে বাঙালিদের আমি এই বাঙালিদের সমাজেই বলতে গেলে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে একটা আনুষ্ঠানিক বা আনুষঙ্গিক অনেক রকমই অনেক রকমই দৃষ্টিভঙ্গি রূপ আমরা পেয়েছি ধর্মীয় বইগুলি যা যা লেখা আছে সেইগুলি থেকে আমরা জানতে পারি যে আমরা যদি এই বাঙালি বাঙালি যদি মানে হিন্দু ধর্মের যদি অন্তর্ভুক্ত না হতাম অনেক উৎসব বা অনেক রিচুয়ালস থেকে আমরা সত্যিই সত্যিই বিরত থাকতাম এবং অনেক অনেক আনন্দ উপভোগ করতে আমরা আর পারতাম না রিচুয়ালসগুলো পালনের সঙ্গে সঙ্গে আমি বলি সব থেকে আমাদের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা উৎসব আমরা চার পাঁচ দিন ধরে পালন করি সব থেকে বড় কষ্ট লাগে যে চার দিন পরে মা যখন চলে যায় মনে হয় যে সত্যিই আমরা বাঙালি হিসেবে খুবই গর্বিত যে আমরা সত্যি যদি অন্য ধর্মীয় হতাম হয়তো এতো আনন্দ উপভোগ করতে পারতাম না সত্যিই আমরা খুবই লাকি যে আমরা এই হিন্দু সমাজের মধ্যেই বসবাস করি ভেদাভেদ হিন্দু সমাজের মধ্যে আমি এইটুকুনি দেখেছি যে ভেদা মানুষের মধ্যে ভেদাভেদ এগুলো সৃষ্টি করে না কিন্তু অনেক ক্ষেত্রেই আছে ভেদাভেদ সৃষ্টি করে অনেক মানুষই আছে আমাদের উচিত যে সব রকম মানুষকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করা উচিত এবং এইগুলি লোককাহিনী হয়ে অনেক বইতেই এখন দেখা যায় মানুষের ধর্ম হিসাবে মনে হয় মনুষ্যত্বটা থাকা উচিত সবার মধ্যে আমার এটা মনে হয়